আমি আসন বুনতাম কাঁথা সেলাই করতাম কাঁথা সেলাই করার পরে কুরুশ দিয়ে যেটা এই সব আর কি ঘরের কাজ টাজ করতে হতো আর সবচেয়ে কঠিন কাজ ওই মাফলার সেলাই হতো ইয়ে সেলাই হতো কুরুশ কাঠি দিয়ে গেঞ্জি বোনা হতো কাঁটা বুনতে পারতাম সোয়াটার বোনাটা বড্ড কঠিন অনেকদিন ধরে করতে হয় নাতিরা পর সব সময় কি ওসব করতে ভালো লাগে অল্প অল্প সময় করতাম ওই জন্য ওইটা বড্ড কঠিন মনে হয় না তো একে কাঁথা সেলাই একটা কুরুশ দিয়ে এইসব বাঁধা এগুলো তবু অতো কঠিন লাগে না সবচেয়ে ওই সোয়েটার বোনা মাফলার বোনা এইগুলো উলের কাজ তো ওগুলো করতে খুব কঠিন লাগে ওই জন্যে ওগুলো দেরি মনে হয় এ ভিন্ন আর কি বলবো